হ্যালো

হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু আমি চায়না বাগ বলছি আপনি আমি ডক্টর স্মৃতি শর্মা বলছেন আচ্ছা বলছি ডাক্তারবাবু আমার দীর্ঘ কয়েকদিন ধরেই আমি ডাইরিয়াতে ভুগছি আর তার সঙ্গে আমার জ্বর সর্দি কাশি অনেক সব লেগেই আছে তো আপনি আমাকে একটু বলুন এটার জন্য কি আমি মেডিসিনের ওষুধ ব্যবহার করবো আমি এখন বর্ধমান থেকে ফোন করছি আমি এর আগে অনেক ডাক্তার দেখিয়েছি তো এর জন্য ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন আমি ওষুধ খেয়ে কমেনি সেই জন্য আমাকে এক পরিচিতর মাধ্যমে আমি আপনার ঠি নামটা শুনলাম সেই জন্য আমি আপনাকে ফোন করলাম তা আপনি আমাকে একটু বলুন যে কি করলে আমার এই আমি এই থেকে মুক্তি পাবো দীর্ঘ কয়েক সপ্তাহ ধরেই ওই ডাইরিয়াতে ভুগছি আর তার সঙ্গে জ্বর সর্দি কাশি মানে ওই খাওয়ার পরে এই রকম সময় টাইমে জ্বরটা আসছে খাওয়ার পরে পরেই জ্বরটা আসছে আর এমনি ওই কাশিটাও তাই রাতের দিকে শোয়ার সময় বেশি কাশিটা হচ্ছে আর সর্দিটা তো আছেই আর ডাইরিয়ার জন্যে যে প্রবলেমটা হচ্ছে যে ওই মানে খেতে পাচ্ছি না কিছু এই রকম পায়খানা বমি গা বমি ভাব সবসময় আর পেটে যেন একটা সবসময়ই হালকা যন্ত্রণা পেইন হয়েই যাচ্ছে মানে না গরম জল খাইনি মানে সবজি টবজি পাতলা ঝোল করে রেগুলার ছোটো মাছের ঝোল খাই কিন্তু খেয়ে খাওয়ার পর পরও পেটে যন্ত্রণা একটা শুরু হয়ে যাচ্ছে আর একটা গা বমি ভাব এই রকম আছে তো আপনি আমাকে বলুন যে আমি আপনার সঙ্গে কীভাবে মানে দেখা করবো কি কোনো আচ্ছা আপনি আমাকে আপনার আমার হোয়াটসঅ্যাপে তাহলে আপনার ঠিকানাটা পাঠিয়ে দিন আমি তাহলে আপনার সঙ্গে যোগাযোগ আচ্ছা ঠিক আছে তাহলে হোয়াটসঅ্যাপে আপনাকে আপনার ঠিকানাটা পাঠিয়ে দিন তাহলে আমি যোগাযোগ করে ওখানে তাহলে সামনা সামনি কথা বলতে চাই আচ্ছা আচ্ছা বাইরের ওষুধ কিনে এমনি আমি বাইরের ওষুধ খাই না কারণ এমনি এর আগে একজন ডাক্তার দেখছিলেন ওনার ওষুধ খেয়েই কমছিলো না বলেই আমি আপনার নামটা শুনে আপনাকেই ফোন করলাম ও আচ্ছা তাহলে হোয়াটসঅ্যাপে আপনি আপনার ঠিকানাটা পাঠিয়ে দিন ঠিক আছে ঠিক আছে ডাক্তারবাবু হ্যাঁ ঠিক আছে হুম